আমি বই পড়তে খুবই ভালোবাসি আমার সবথেকে পছন্দের বিষয় হলো ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে আমি প্রাচীন ভারতের ইতিহাস বইগুলো পড়তে খুবই পছন্দ করি প্রাচীন ভারতে কোথায় কী ঘটেছিল কোথায় কোন রাজা রাজত্ব করত এবং ভারতের অবস্থা কীরূপ ছিল এই ধরনের কাহিনিগুলো আমার খুবই ভালো লাগে পড়তে সবথেকে পছন্দের বিষয় এটা আমার কিন্তু একবার আমাকে বাধ্য হয়ে আধুনিক ভারতের ইতিহাস পড়তে হয়েছিল পরীক্ষার নাম্বারের পাওয়ার কারণে আমি বাধ্য ছিলাম বইটা পড়তে আমি তাই একটি বই কিনেছিলাম আদি মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস এ দুটি বই পড়তে আমার প্রথম প্রথম একদম ভালো লাগছিল না কিন্তু বইটির মাঝ পর্যায়ে পড়ার সময় আমি কিছু বিভিন্ন রাজবংশের নাম পড়ি এবং সেখানকার অনেক ঐতিহ্যের কথা জানতে পারি তার পরে আমি বুঝতে পারি যে শুধু প্রাচীন যুগের ইতিহাস জানলেই হয় না মধ্যযুগ আধুনিক যুগ বিভিন্ন পর্যায়ের যে ইতিহাসগুলো আছে সেগুলো সবই আমাদের জানার প্রয়োজন তার ফলে ভারতে কোথায় কী হয়েছিল কোথায় কী ঘটনা ঘটেছিল আমি সবই পুরোপুরিভাবে জানতে পারব